হ্যালো আমি কি সুইট বেকারসের সাথে কথা বলছি বলছি আমি ওই একটা কেক অর্ডার করতে চাই তো আপনাকে কেকের সম্বন্ধে কিছু আর কি জানতে চাওয়ার জন্য ফোন করেছিলাম কেক সম্বন্ধে হ্যাঁ আমার সামনে একটা অনুষ্ঠান আছে তাই আর কি ফোন করেছিলাম একটু জানার জন্য আমি ওই দু পাউন্ডের উপর একটা কেক নিতে চাই আর কি একটু সুন্দর করে আপনারা ডিজাইন করে দেবেন ডেকোরেশন করে দেবেন যাতে আর কি কেকটা দেখতে সুন্দর লাগে আর কেমন কী দাম পড়বে একটু বলুন আপনি বাবা দিদি আপনি কি চোখ বন্ধ করে দাম বলছেন না কি এত দাম একটু দাম কমান তাহলে তবে তো হবে না একটু কমাতে হবে দেখুন দিদি এরকম করলে হয় আর একটু কমান আমি চকলেট ফ্লেবার নিতে চাই বেশি হয় কিন্তু হচ্ছে যে আপনাকে তো আমার অবস্থাটাও বুঝদে হবে বলুন আপনাকে একটু কম নিতেই হবে কিছু করার নেই আপনাকে আমি দিদি ডেকেছি ঠিক আছে আপনাকে বেশি কমাতে হবে না পঞ্চাশ টাকাই কমিয়ে দিন চারশো করে দিন সাড়ে চারশোটা দেখলে হবে না আপনাকে বলতে হবে যে ওটাই দাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই একটু সুন্দর করে আচ্ছা ঠিক আছে আপনি একটু ডেকোরেশান করে দেবেন কেকের ওপরে সুন্দর করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাম লিখবেন রূপসা নাম লিখে দেবেন ঠিক আছে রাখছি তাহলে